আমার একটি পছন্দের বই সব থেকে বিখ্যাত বই যেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহজ পাঠ যা অতিমাত্রায় বিখ্যাত হয়ে আছে এবং আজও সমস্ত শিশুদের মনে দাগ কেটে গেছে সহজ পাঠের কথাগুলো সহজ কিন্তু তার মধ্যে আর লুকিয়ে আছে বিভিন্ন রকম ভাষা ও বিভিন্ন রকম গল্প পদ্য যেখানে সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য ফুটিয়ে তুলেছে এবং এছাড়াও একটা বই আমাকে এক আমার স্কুলের শিক্ষক আমাকে সুপারিশ করেছিলো কিন্তু সে বইটা আমি বুঝতে পারি নি বা আমার অতোটা ভালো লাগে নি কারণ আমার সাহিত্যকে আমি সব থেকে বেশি ভালোবাসি এবং যেখানে প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উটিয়ে তুলেছে এবং বিভিন্ন রকম গল্প যেটা গল্প হলেও সত্যি কিছুটা যার মধ্যে লুকিয়ে আছে সেটা সহজ পাঠ সেটা আমার খুব ভালো লেগেছে এই কারণেই আমার এই বইয়ের কোনো তুলনাই হয় না এই কারণে আমার এই বইটা খুব সুন্দর লেগেছে ভালো লেগেছে